আমার বাড়ির আশেপাশের মধ্যে ঘোরার জায়গা প্রথম বেলুড় মঠ বেলুড় মঠে থাকা খাওয়া ঘোরা মিলিয়ে দুশো টাকা হতে পারে কালীঘাটে পূজা দেওয়া পূজা দেওয়া ঘোরা খাওয়া দাওয়া মিলিয়ে চারশো টাকা হতে পারে জাদুঘর জাদুঘরের টিকিট কেটে খাওয়া দাওয়া মিলিয়ে তিনশো টাকা হতে পারে ভিক্টোরিয়ায় ভিক্টোরিয়া থাকা খাওয়া মিলিয়ে তিনশো টাকা হতে পারে চিড়িয়াখানায় টিকিট কেটে ঘুরে খেয়ে দেয়ে তিনশো টাকা হতে পারে তারাপীঠে পূজা দিয়ে ঘুরে খেয়ে দেয়ে পনেরোশো টাকা হতে পারে হাজারদুয়ারী ঘুরে খেয়ে দেয়ে পঁচিশশো টাকা হতে পারে দিঘা ঘুরে খেয়ে দেয়ে থাকা মিলিয়ে পনেরোশো টাকা হতে পারে পুরীতে থাকা খাওয়া ঘুরে কেনাকাটি করে পাঁচ হাজার টাকা হতে পারে দার্জিলিংয়ে ঘুরে খেয়ে দেয়ে সাত হাজার টাকা হতে পারে